আচ্ছা ঠিক আছে পেট্রোলের দাম তো মানে একশো টাকা এরকমই নেবে

আছে তো সামনেই আছে গেলে একটা মেকানিক দাম দাম আমি তো ঠিক জানি না কিন্তু ভালো সারায় এটা জানি মানে ওখানে গেলে তোমার একটুতেই হ্যাঁ ভালো তো কিন্তু আন্দাজে মানে দামটা কীরকম বলি বলো দিন ওই চার পাঁচশো টাকাই এরকমই নেবে হয়তো বেশি দাম না আপনি ওই এক কিলো এক কিলো হ্যাঁ আমাদের এখানে এই একটাই আছে একটাই মেকানিকই দোকান আছে হুম হুম হুম হ্যাঁ সেও ঠিক হচ্ছে না ওখানে গেলে এমনি তোমার ওই দো এ স্কুটি হ্যাঁ স্কুটি ওই সারিয়ে দেবে ওখানে খুব নাম করা এ মেকানিক সে আমার একটা কাজ করে সেখানে